এই পশ্চিম বর্ধমান জেলার প্রধান প্রধান শিল্প হল কয়লা এবং ইস্পাত কারখানা এছাড়াও ছোটো ছোটো ক্ষুদ্র শিল্প আছে যেটা এই কারখানার এর সাথে যুক্ত এই কারখানাগুলো থেকে আমাদের অর্থনৈতিক উপার্জন হয়ে থাকে এছাড়াও পশ্চিম বর্ধমান জেলার কৃষি ব্যবস্থা থেকেও অর্থনৈতিক উপার্জন হয় এই জেলায় চিত্তরঞ্জন রেল কারখানা ইস্টার্ন কোল ফিল্ড লিমিটেড দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় ইস্পাত কারখানা ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্র রাজ্য সরকারের ডিপিএল মানে দুর্গাপুর পাওয়ার লিমিটেড পাওয়ার লিমিটেড এবং এমএএমসি ছিল এমএএমসি আজ থেকে দশ বছর আগে বন্ধ হয়ে যায় তাছাড়া এইখানে ছোটো খাটো অনুসারী শিল্প প্রচুর দেখা যায় যার থেকে এই পশ্চিম বর্ধমান জেলার অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত হয়েছে